বলছি আপনি যে দুধ দিচ্ছেন এক সপ্তাহ ধরে আমার তো দুধটা মানে ঠিক কিছু লাগছে না দুধতো জাল দেওয়ার সময় দেখছি প্রতিদিনই ফেটে যাচ্ছে ঘরের ওই ওই ওই দুধ খেয়ে ঘরের বাচ্চা কাচ্চা আমার ঘরের সবার শরীর খারাপ মানে আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি করতেটা কি চাইছেন আপনি কি দুধ দিচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না না না এটা একবার দুবার তো নয় একবার দুবার তো নয় এটা তো এক সপ্তাহ ধরে হচ্ছে তো আমি তো নানা সেটাতো সেটাতো আপনার প্রথমে দেখা উচিৎ না আপনি বিক্রি করছেন দুধটা আপনাকে তো দেখে বিক্রি করা উচিৎ না একটা লোক নিয়ে যাচ্ছে সেই লোকটা সেটা খাবে আমার ঘরের তো বাচ্চা কাচ্চা সবাই অসুস্থ মানে এ এরকম না দেখুন একবার দুবার হলে ঠিক আছে কিন্তু এটা পরপর এক সপ্তাহ ধরে আমি দেখে যাচ্ছি দুধের এইরকম অবস্থা দুধ একদম জাল দিতে যাচ্ছি দুধ ফেটে যাচ্ছে না আপনি আপনি এক কাজ করুন শুনুন আপনি এক কাজ করুন আপনার যে লাইসেন্স আছে না ওই লাইসেন্সগুলো আমাকে পাঠান একটু তারপরে আমি দেখছি না না এরকম এরকম করে তো হয়না না মানুষ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে দুধ খেয়ে সে আমি সব বুঝতে পারছি সে আমি সব বুঝতে পারছি কিন্তু এটা তো আপনার দেখা উচিৎ না আপনি একজন বিক্রেতা আপনার ক্রেতা না না আপনি এক কাজ করুন আপনার যা লাইসেন্স আছে সেইগুলো আমাকে পাঠান তারপরে আমি দেখছি কি করা যায় কারণ এরকমভাবে

না না এটা এটা আপনি দেখুন এটা আপনি দেখুন এই জিনিসটা একটু অনেকদিন ধরেই হচ্ছে আর আমি আপনাকে প্রথম প্রথম বলিনি হতেই পারে যে এক দুদিন খারাপ হয়ে গেছে ওটা কিন্তু আমি এটা দেখছি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে এক সপ্তাহ ধরে না এইটা এটা আপনার দেখা উচিৎ আপনি যখন কোনো জিনিস বিক্রি করছেন সেই জিনিসটা ভালো খারাপ সেটাতো আপনার দেখা উচিৎ না কারণ যে কিনে নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে সেতো আপনার ওপর ভরসা করে কিনে নিয়ে যাচ্ছে এই জিনিস এই জিনিসগুলো আপনি দেখুন আপনার এইগুলোতো আপনার দেখা উচিৎ না কারণ আমরা তো নিয়ে আসছি হ্যাঁ এই জিনিসগুলো আপনি একটু দেখুন ঠিক আছে হ্যাঁ